একজন ফ্যাশন ডিজাইনারের অবশ্যই আঁকতে পারা এবং স্কেচ করতে পারা খুব প্রয়োজন কারণ সে যদি আঁকতে না জানে এবং স্কেচ করতে না পারে তাহলে তার শিল্পটাকে সে ফুটিয়ে তুলবে কী করে যে কোনো যে কোনো জামাকাপড়ে সে তার মনের ভাবটাকে তো তার তুলির ছোঁয়ায় তার আঁকা দিয়েই সে তো ফুটিয়ে তুলতে পারবে এবং সে আঁকতে না জানলে সেটাকে কী করে ফুটিয়ে তুলবে আর এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে আমাকে একবার আমার একটা বান্ধবী একটা কোনো জামাকাপড়ে তার ওটা আমাকে করতে বলেছিল একটা ডিজাইন কিন্তু আমি তো তেমন একটা আঁকায় ভালো নই তাই আমি পারিনি তেমনভাবে ফুটিয়ে তুলতে কিন্তু আমার একটা অন্য বন্ধু দেখলাম সেটাকে সে যথেষ্ট সে ভালো আঁকতে পারে বলে আগে সে এঁকে নিল তারপর স্কেচ করে নিল তারপর সে সেই মনের মতো ডিজাইনটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হল তাই আমার মনে হয় ফ্যাশন ডিজাইনারদের অবশ্যই আঁকতে জানা স্কেচ করতে পারা অবশ্যই প্রয়োজন না হলে তার মনের ভাবটাকে সেই শিল্পটা যথাযথভাবে কোনো দিনই সম্পন্ন হবে না